আমার সংস্কৃতি অনুযায়ী ঐতিহ্যবাহী পোশাক হল শাড়ি শাড়ি হচ্ছে সাংস্কৃতিক বলতে বোঝায় আগেকার মানুষেরা শাড়িটাই বেশি ব্যবহার করতো যেন প্রত্যেকটা মানুষ যারা এয়ো স্ত্রী যাদেরকে স্ত্রী যারা স্ত্রী তো তারা শাড়িটাই ব্যবহার করতো সাধারণতভাবে তারা লাল পাড় লাল শাড়ি পরে পুজো দেওয়া থেকে সমস্ত কিছু পুজোর আয়োজনে শাড়িটাই বেশিরভাগ ব্যবহার করত আর ছেলেরা ধুতি পাঞ্জাবি ফতুয়া এইসবই পরতো কিন্তু এখনকার সময়ে যুগের সাথে যেমনভাবে পাল্টাচ্ছে তেমন এখনকার মানুষেরাও পাল্টে গেছে তারা এখন শাড়ি ব্লাউজ ছেড়ে দিয়ে এখন চুড়িদার পরছে এবং প্যালাজো ঘাগরা এইভাবেই তারা জামাকাপড় যুগের সাথে পরিবর্তন করেছে শাড়িকে চেঞ্জ করে এখন এইসবগুলোই ব্যবহার করছে এবং ছেলেরা ধুতি পাঞ্জাবি ফতুয়াকে ভুলে যেয়ে এখন তারা স্যুট প্যান্ট কোট এইসব ব্যবহার করছে এইসব পরছে তো এভাবেই যুগের সাথে সমস্ত কিছু পাল্টে যাচ্ছে তো এইভাবে মানুষেরা কি সেই ঐতিহ্যটাকে যেন কোথায় ফেলে রেখে দিয়ে এখন যুগের সাথে পরিবর্তন হয়ে নতুনভাবে তারা তাদেরকে নতুনভাবে সাজাচ্ছে